হ্যাঁ বলো বলুন হ্যাঁ যাবো পঞ্চাশ টাকা এক এক জনের হচ্ছে পঁচিশ টাকা করে না না ঠিকই আছে হ্যা এখন বেশি ক্ষণ না দশ আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে তাহলে আরে একটু বেশি দিলে তহলে একবারে নিয়ে চলে যাবে হ্যাঁ ঠিক আছে

না আমাকে আবার তো ওখানে বসে থাকতে হবে না তাও ভচ্চা বাচ্চাটার কমই বলা হয়েছে মাল হিসাব করুন অনেক বেশিই হয়

পঞ্চাশ দুজন হয় পঁচিশ পঁচিশ পঞ্চাশ ওটা ও পঞ্চাশ একশো টাকা হয় সেখানে বাচ্চাটা ফ্রিই হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে